হ্যাঁ সোমাদি বলছি আমি তোমাদের ওই পাড়ার সে পাড়া থেকে বলছি গো পার্বতীদি বলছি আমাদের তো পাড়ায় পূজা পূজার জন্য ফুল দিতে বলেছে আমাকে আমি ওই জন্য আমি বলছি তাহলে কোথাকে যাবো তোমাকে ওই জন্যে বলছি তুমি তো ফুল দাও ঘরে ঘরে তো দিয়েছো তুমি তাহলে আমাকেও হচ্ছে গাঁদা

বলছি গাঁদা ফুল কিছু লাগবে তাহলে গাঁদা ফুল গাঁদা ফুল সেই হলুদ কালারের বাসন্তী গাঁদা যেইটা আর লাল রঙের যেই বাসন্তী কালারটা লাল রঙের গাঁদাটা আর বাসন্তী কালারটা ওই দুটো আর রজনীগন্ধা এবারে ঠাকুরকে মালা দেবো রজনীগন্ধার মালা তাহলে সব মিলিয়ে একটু ফুল লাগবে হরি বেদিটা সাজাতে তাহলে তুমি কি এসে হরি বেদিটা ফুল দিয়ে সাজিয়ে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না কিছু হচ্ছে কিছু সূর্যমুখী ফুল দেবে কিছু সিজিন ফ্লাওয়ার দেবে কিছু বেল কুঁড়ি দেবে এরকম করে দিয়ে দিয়ে সাজাবে তাহলে সব রকম কিছু দিয়ে কিছু ঝুরা ফুল দিয়ে দেবে আর ওই গাঁদার বাসন্তী কালারের চেন দেবে লালের চেনটা দেবে দুটো গাঁদার চেন রজনীগন্ধার চেন তাহলে মোটামোটি পঞ্চাশ কেজি দেবে সব মিলিয়ে কতো কি নেবে এখন কি পনেরো টাকা করে পিস না কতো

তাহলে এবারে এটা একসঙ্গে এতোটা নিচ্ছি মানে দেখে শুনে তো একটু করবে কুড়ি টাকা কুড়ি টাকা করে পড়বে অন্তত তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি কালকে দিলে তো খুব ভালোই হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিয়ে আসতে হবে এবং সাজিয়ে দিয়ে আসতে হবে কতো দেবো ঠিক আছে তাহলে বিকালে যেয়ে কথা বলবো এবং বিকালে যেয়ে দেখা করবো ঠিক আছে তাহলে দেখে শুনে একটু করবেন হ্যাঁ ঠিক আছে